আমার ও আমার ফ্যামেলিকে নিয়ে আমাদের বেড়াতে যাবার কথা ছিলো এবং একটি ক্যাব ড্রাইভার বা ক্যাব বুক করেছিলাম সে এবং খুব তাড়াতাড়ি সকাল করে বেরোনোর কথা ছিলো আমাদের সেই জন্য আমরা যখন যে দিন বেড়াতে যাওয়ার কথা ছিলো সকালে যখন আমরা ফোন করেছিলাম সেই ক্যাব ড্রাইভারকে সে ফোনটাও ধরছিলো না এবং খুব তাড়াতাড়ি আসছে না দেখে ফোন করার ফলে তিনি যখন ফোন ধরছিলো না তখন আমরা বারবার পুনরায় চেষ্টা করছিলাম তাকে তার সাথে ফোনে যোগাযোগ করার কিন্তু তা সত্ত্বেও সে ফোন ধরছিলো না এবং আসছিলো না সেই জন্য আমরা ট্রাভেল এজেন্সিকে ফোন করেছিলাম এবং অভিযোগ জানিয়েছিলাম যে তাদের ড্রাইভার পাওয়া যাচ্ছে না বা ড্রাইভার এসছে না কেন আমরা সেখানে বেড়াতে যাওয়ার আমাদের অনেক দেরি যাচ্ছে এরকম করে আমরা ট্রাভেল এজেন্সিকে অনেক কথা শুনিয়েছিলাম সবাই আমাদের পুরো ফ্যামেলি নিয়ে কারণ এরকম করার কোনো মানে হয় না এইভাবে ফাঁসানোর আমাদের সেখানে যেয়ে অনেক রকম আইটেম করার আছে সে সমস্ত দিক থেকে আমাদের দেরি হচ্ছে এবং আমাদের কুটুমজনরা সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে কারণ একসাথে সেখানে আমরা বেড়াতে যাবো সেখানে আলাদা গাড়ি ভাড়া করতে হবে সেই গাড়ি ভাড়া করে তারা আমাদের জন্য ওয়েট করছে কিন্তু তাও আমারা এখান থেকে এখনো বেরোয় নি সেই জন্য আমাদের এ কাজে অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা এজেন্সিকে ট্রাভেল এজেন্সিকে জানিয়ে অনেক অভিযোগ জানিয়েছিলাম তার ফলে তিনি আমাদের সমস্যার স এবং আমরা তাকে বলেছিলাম যে ড্রাইভার যেহেতু পাওয়া যাচ্ছে না আমাদের সমস্যরা সমাধান করতে তিনি সমস্যার সমাধান করেছিলেন অন্য এক ক্যাব ড্রাইভার বা ক্যাব নিয়ে আমাদের কছে হাজির হয়েছিলেন অন্য একটা ড্রাইভার অন্য কোম্পানিতে থেকে তিনি পাঠিয়েছিলেন কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো দেখে